পশ্চিমবঙ্গের জন্য অনন্য এবং অংশগ্রহণের যোগ্য কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমত হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমায় আমরা ভীষণই এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এটাতে খুবই আনন্দ হয় সবাই মিলে বোলপুরে গিয়ে ভীষণভাবে আড্ডা আনুষ্ঠানিকভাবে মানে সাজু গুজু করে আর কি ভীষণ একটা মানে খুব আনন্দের সঙ্গে আর কি সবাই যায় সেখানে দোল পালন হয় খুবই আনন্দ হয় শান্তিনিকেতনেও হয় বোলপুরেও হয় আমরা সবাই চেষ্টা করি সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা যাতে সবাই যাতে একত্রিত হয়ে খুব আনন্দের সহিত কাটাতে পারি আর তার সে যদি বড়ো কিছু হয়ে থাকে তাহলে আমাদের এখানে উৎসবের মধ্যে পড়ে হচ্ছে এখন তো সব উৎসবই অনেক বড়োই হয়ে গেছে আগেকার দিনে অনেক ছাত্র ছাত্র জীবনের ছাত্রা ছাত্ররা মনে করতো যে এক এক জায়গায় করে এক জায়গা যেমন সরস্বতী পুজো হতো বিশ্বকা বিশ্বকর্মা পুজো যার যার দোকান বা গাড়ির যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলো হতো এখন প্রায় ঘরে ঘরে হয়ে গেছে যেমন সরস্বতী পুজো এখন প্রায় ঘরে ঘরেই লোকে প্রায় করে লক্ষ্মী পুজো ঘরে ঘরেই করে এগুলো এই উৎসবের থেকেও আমার কাছে সবচেয়ে বড়ো উৎসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হচ্ছে আমাদের দুর্গা পুজো যেটার উপরে কোনো কোনো উৎসব বেশি হতে পারে না যেটা আমাদের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গা পুজোর মতোন আনন্দ হয়তো আর কোনো কিছুতে হয় না যেটা আমরা মহালয়া থেকে আনন্দ উপভোগ করে থাকি যে আজকে যদি মহালার আগের দিন হয় পরের দিন সকালে মহালয়া হবে ভোরবেলা উঠতে হবে রেডিওতে মহালয়া শুনতে হবে সেই দিয়ে যে পুজোর যে আগমণি বার্তাটা যেটা আমাদের কাছে এসে পৌঁছায় এর মতোন যে আনন্দটা প্রতি বছরে সেই আনন্দটা আর কোনো কিছুতে আসে না এবং তারপরে যে পাঁচ ছটা দিন যে পুজোর যে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যে খাওয়া দাওয়া ঘোরা ফেরা কেনা কাটা এত আনন্দ এতো কিছু যা হয় তার অন্য কোনো কিছুতে হয় না এবং খুব দুঃখের সহিত মাকে আমাদের বিসর্জনও দিতে হয় কিন্তু তাতেও হয়তো আমরা চাই না যে মা আমাদের কাছ থেকে এসেছে এক বছরে একবার চলে যায় কিন্তু তার সাথেও তাকে আমাদের বিদায় জানাতে হয় তারপরেও তাদের লক্ষ্মী মা মা লক্ষ্মী আসেন তাকেও আমাদের স্বাগত জানাতে হয় এবার সব কিছুতেই সব কিছুর মধ্যেই সবচেয়ে যোগ্য হচ্ছে যোগ্য এবং আমাদের সাংস্কৃতিক বা উৎসবের মধ্যে সবচেয়ে বড়ো হলো আমাদের কাছে আমাদের বাঙালির দুর্গা পুজো যেটার ওপরে আর অন্য কোনো কিছু হতে পারে না এবং পশ্চিমবঙ্গে কেনাকাটার কিছু অনন্য অভিজ্ঞতার মধ্যে পুজো মানেই কেনাকাটা পুজো মানেই আনন্দ পুজো মানেই সব কিছু এবার সাজগোজ কী সাজবো কি পরবো কী শাড়ি পরবো কী করবো কোথায় যাবো ঘুরতে সেই সবের উপরে ভিত্তি করে অনেক আনন্দ কিছু করা হয়ে থাকে সে পুজোর সময় চার পাঁচ দিনের চার পাঁচ রকমের জামা কাপড় তার সঙ্গে ম্যাচিং সমস্ত কিছু জুয়েলারি সেট বা জুতো বা পার্স সব কিছু যা যা আছে আমাদের সমস্তটাই আমরা চাই যে আমাদের এর একটা অভিজ্ঞতায় একটা অন্য রকম প্রতি বছর নতুন নতুন পোশাক প্রতি বছর নতুন নতুন নতুন নতুন ফ্যাশান নতুন নতুন ডিজাইনে সব কিছু যেহেতু নতুন নতুন প্রতি বছরও সব কিছু উঠছে তার ওপরেই ভিত্তি করে আর কি কেনাকাটার একটা অভিজ্ঞতা একটা অন্য রকম যেটাতে এ বছরে একরকম ব্যবহার করেছি বা এই বছরে একরকম পড়েছি তো পরের বছরে একটা অন্য রকম অন্য কিছুভাবে ব্যবহার করবো এটাই এছাড়া অভিজ্ঞতা বলতে আমার কাছে কিছু নেই যা ছিলো আমাদের এই দুর্গা পুজোর উপরেই ভিত্তি করে তার কেনাকাটা তার ঘোরাফেরা সব কিছু আনন্দের সহিত যা হয়